চিত্রায়িত গান আমি বেশি ভালোবাসি না ধর্মীয় গানের মধ্যে ধর্মীয় গান আমার খুব ভালো লাগে ধর্মীয় গান যেমন শ্রীকৃষ্ণের গানগুলো এই গানগুলো আমি খুব পছন্দ তাদের মাহাত্ম্য আমার মনকে শান্ত করে দেয় আমার চঞ্চল মনকে শান্ত করে যায় তখন কোনো দুঃখ হয় কোনো কঠিন ভাবনাচিন্তা আমার মাথায় আসে তখন আমি ধর্মীয় গানগুলো করি ধর্মীয় গান শুনি তখন আমার মন খুব শান্ত হয়ে যায় এবং ভালো লাগে তখন এর জন্যই আমি ধর্মীয় গানের প্রিয়